আমি দামোদর বস্ত্রালয় থেকে একটি কাপড় কিনেছিলাম কাপড়টার দাম খুব বেশি ছিল কিন্তু দাম অনুযায়ী কাপড়টা ভালো হয় নি কাপড়টা নরম ছিল না খড়খড়ে ছিল এবং রংও খুব তাড়াতাড়ি উঠেগেছিল কাপড়টা খুব বেশি দিন আমি ব্যবহার করতে পারি নি